হ্যাঁ আমি আমার খাবারের জন্য চিকেন চাপ অর্ডার করেছিলাম যেটা আমার ভীষণ পরিমাণে পছন্দের এবং ভীষণ ফেভারিট তার জন্য আমি অর্ডার করেছিলাম এবং আমি ছাড়ে মানে অনেকটা ছাড় পেয়েছি এবং যেখানে আমি পাড়ার দোকানে কিনলে হয়তো এতটা ছাড় পেতাম না তার জন্য এই ছাড়টা পাওয়ার জন্য আমি ভীষণ পরিমাণে খুশি এবং অ্যা আমি হচ্ছে আগেও অনেক রেস্টুরেন্টে অর্ডার করেছি কিন্তু এই ধরনের ছাড় আমি কখনও পাইনি তার জন্য এই রেস্টুরেন্ট থেকে চিকেন চাপ অর্ডার করে আমি যে ছাড়টা পেয়েছি তার জন্য আমি যথেষ্ট খুশি তো সেটার জন্য অবশ্যই আমি আবার জিনিস আমি অর্ডার দিতে চাই আবার অর্ডার দিতে এবং চিকেন চাপ থেকে শুরু করে আমার প্র মানে যে প্রচুর ফেভারিট খাবার এখানে পাওয়া যায় কিন্তু আমি এই প্রথমবার এখানে চিকেন চাপ অর্ডার করলাম সেখান থেকে এতটা ডিসকাউন্টে পেয়েছি এবং যে ডেলিভারি বয় ডেলিভারি করেছে সে ডেলিভারিও পুরো পারফেক্ট টাইমে এসেছে এবং খাবারের স্বাদ থেকে শুরু করে খাবার খুব প্রচুর ভালো টাকাও খুব একটা বেশি নয় যথেষ্ট পকেট ফ্রেন্ডলি তো তার জন্য আমি বা এখানকার যে মালিক তাকেও মানে খুব ধন্যবাদ জানাতে চাই এবং এখানকার যে সমস্ত মানে যারা খাবারগুলো তৈরি করছে খাবারের স্বাদ সত্যিই মারাত্মক ভীষণ সুন্দর তার জন্যে এরকম অর্ডার আমি বারবার দিতে চাই এবং পরবর্তীকালে আমার বাড়িতে যখন এবার আত্মীয় স্বজনরা আসবে এবং তাদেরকেও আমি অবশ্যই এই ধরনের যে চিকেন চাপ থেকে শুরু করে এখানকার যে সমস্ত ভালো ভালো বেস্ট ডিশ রয়েছে সেসমস্ত ডিশগুলি অবশ্য দিতে মানে অর্ডার দেবো এবং এখানকার যে ডেলিভারি বয় তার মুখের ভা ভদ্রতাও ভীষণ ভালো এবং সে যে ডেলিভারি করছে ডেলিভারি যে মানে টাইমিংটাও তার ভীষণ সুন্দর তো সব কিছু মিলিয়ে আমার প্রচুর পরিমাণে পছন্দ হয়েছে তাই রে রে রেস্টুরেন্ট থেকে আমি বারবার অর্ডার দিতে চাই তো এখানকার মালিকদেরকে থে থেকে শুরু করে কর্মচারীদের সবাইকে আমার সত্যিই ভীষণ ভালো লাগল এবং পরবর্তীকালে আমি আবার অর্ডার দেবো